আমি একটি একবার আমাদের এই নদীয়ার কৃষ্ণনগর থেকে কেটলি কিনেছিলাম ওই দোকানদারটি বলেছিলেন যে কেটলিটা খুব ভালো হবে আপনি প্রায় এক বছর ধরে ব্যবহার করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে এখন আমি মাত্র দু মাস ব্যবহার করেই কেডলিটা কিন্তু আমার খারাপই লাগছে কেটলিটা ঠিকঠাক কাজও করছে না কেটলিটা মনে হচ্ছে যেন নষ্ট হয়ে গেছে অনেক দিনের পুরোনো এই জন্য আমার ভালো লাগছে না কেটলিটা যখন দোকান থেকে কিনলাম তখন প্রায় ডেড় হাজার টাকা আমার এই কেটলিটার দাম নিলো বললো এটা সবচেয়ে ভালো কোম্পানি এটা খুব ভালো কিন্তু এখন দেখতে পাচ্ছি যে ঠিকঠাক নয় তাই আমার এটা নিয়ে একটু অভিযোগ আছে ওনার কাছে ওই দোকানদারের কাছে যে এর পরের বার থেকে মানুষজনকে এরকম করে না ঠকিয়ে ভালো কেটলি দিবেন যেমন আমি ঠকে গেছি এই কেটলিটা শুধুমাত্র নেওয়ার জন্য কেটলিটা ঠিক মতো ব্যবহার পর্যন্ত করতে পারলাম না কেটলিটা আমার মনে হচ্ছে যেন ফেলে দিতে হবে অনেক দিনের পুরোনো আমার এটা খুব খারাপই লাগলো